আমার প্রিয় বিষয় বস্তুগুলি হলো ইতিহাস এবং ভূগোল আমি ইতিহাস পড়তে বেশি ভালোবাসি কারণ ইতিহাস পড়লে আমি অতীতের সম্পর্কে জানতে পারি আমি জানতে পারি আমাদের অতীতের সাল এবং পৃথিবীতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা যা আমাদের ইতিহাসে হয়ে রয়ে গেছে সে সমস্ত কিছুটাই আমি জানতে পারি ইতিহাস পড়ে সে কারণে আমাকে ইতিহাস পড়তে খুবই ভালো লাগে এবং আমি ইতিহাস নিয়ে চর্চাও করে থাকি তার সাথে সাথে আমি ভূগোলও পড়ে থাকি কারণ ভূগোল পড়লে আমি ভৌগোলিক অবস্থান ঋতু বছর এবং সৌর জগতে সমস্ত কিছুটাই আমি জানতে পারি যার কারণে আমার খুবই ভালো লাগে এসব কিছু জানতে সেহেতু আমি ভূগোল এবং ইতিহাসটা পড়ে থাকি তার পাশাপাছি আমি বাংলাও পড়ে থাকি যেহেতু আমার সমস্ত কিছুটাই পড়তে ভালো লাগে তাই আমি কোনো একটি নির্দিষ্ট বই পড়ি না আমি সমস্ত কিছুই পড়ে থাকি যদি একটি বই পড়তে থাকা হয় তাহলে শুধুমাত্র সেই বইয়ের জ্ঞানটিই লাভ হবে তার বাকি অন্য কিছু লাভ হবে না আমি চাই আমি সমস্ত কিচু জ্ঞানটাই লাভ করি তাই আমি অনেক বই পড়ি কোনো একটি নির্দিষ্ট বই পড়ি না আপাতত আমি এখন যে বইটি পড়ছি সেটি হলো বাল্মীকির লেখা রামায়ণ সেই রামায়ণ পড়ছি কারণ আমি ইতিহাস জানতে খুব ভালো লাগে এবং তার সঙ্গে গল্পর বইও পড়তে কিছু ভালো লাগে তাই আমি এখন রামায়ণ পড়াটা কমপ্লিট করতে চাই এবং আমি রামায়ণের সম্পর্কে কিছু জানতে চাই সেই কারণে আমি এই এখন রামায়ণ বইটি পড়ছি এই বর্তমানে